আমি অনেক বছর ক্লাসিক্যাল এবং আধুনিক নাচের সাথে জড়িত আমার প্রাথমিক তালিম ছিল কত্থক এবং ভারতনাট্যম যা ক্লাসিক্যাল নাচের দুটি প্রধান ধারা এই দুটি নাচের শৈলী আমার মধ্যে একটা ভিত্তি তৈরি করেছে যা আমাকে অন্যান্য নাচের শৈলী বুঝতে এবং শিখতে সাহায্য করে তবে আমি সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসি তাই আমি কো যখনই সুযোগ পেয়েছি তখনই আমি আমার কমফর্ট জোন থেকে বের হয়ে অন্যান্য নাচের শৈলী চেষ্টা করেছি একবার আমি একটা বলিউড ডান্স ওয়ার্কশপে যোগ দিয়েছিলাম প্রথমে আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ বলিউড নাচ ক্লাসিক নাচের থেকে অনেক আলাদা এতে অনেক বেশি এনার্জি এবং গতি প্রয়োজন কিন্তু আমি ওয়ার্কশপে গিয়ে বুঝলাম যে এটা আমার জন্য একটা দারুণ সুযোগ নতুন কিছু শেখার আমি খুব আনন্দ করে বলিউড নাচ শিখেছিলাম এবং এটা আমার মধ্যে একটা নতুন আত্মবিশ্বাস জুগিয়ে তুলেছিল এরপর আমি হিপ হপ এবং কন টেম্পোরারি নাচের ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি এই দুটি নাচের শৈলী আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল হিপ হপে যেমন অনেক বেশি ফাস্ট মুভমেন্ট এনার্জি দরকার তেমনি কনটেম্পোরারি নাচের অনেক বেশি এক্সপ্রেশন এবং ফ্লুডিটির প্রয়োজন প্রথমে আমি একটু অসুবিধা বোধ করেছিলাম কিন্তু ধীরে ধীরে আমি এই দুটি নাচের শৈলীর সাথে অভ্যস্ত হয়ে গেলাম এই সব ওয়ার্কশপ থেকে আমি শুধু নতুন নাচের শৈলী শিখিনি বরং আমি অনেক নতুন মানুষের সাম সাথে মিশেছি এবং তাদের থেকে অনেক কিছু জেনেছি আমি বুঝেছি যে নাচ একটা বিশ্বজনীন ভাষা যা বিভিন্ন সংস্কৃতির মানুষকে একসাথে জড়ো করে আমি এখনও শিখছি এবং নতুন নাচের শৈলী চেষ্টা করছি আমি মনে করি যে একজন নৃত্যশিল্পীর জন্য সবসময় নতুন কিছু শেখার এবং অদম্য ইচ্ছা থাকা দরকার এবং নিজের কমফর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু চেষ্টা করলেই তবে একজন নৃত্যশিল্পী হিসেবে উন্নতি করা যায় আর এই অভিজ্ঞতাগুলো আমাকে একজন ভালো নৃত্যশিল্পী হতে সাহায্য করেছে